আমার শহর হচ্ছে কলকাতা শহর এটি আমার কাছে খুবই প্রিয় একটি শহর এখানে সব ব্যবস্থাই খুব ভালো যেমন পড়াশুনোর ব্যবস্থা ডক্টর ওষুধ সব ব্যবস্থাই খুব ভালো হাতের কাছে সবকিছু পাওয়া যায় এখানে আমার মা বাবা দাদু ঠাকুমা আমার ভাই নিয়ে আমাদের একটা ছোট্ট পরিবার থাকে আমার বাবা সকাল হলেই ব্যবসায় চলে যায় আর এখানে দেখার জিনিস বলতে সবথেকে প্রিয় জিনিস আমার আলিপুর চিড়িয়াখানা নানান দেখার জিনিস আছে যেমন সায়েন্স সিটি ভিক্টোরিয়া নিকো পার্ক বিভিন্নরকম দেখার জিনিস আছে সবথেকে প্রিয় হলো আলিপুর চিড়িয়াখানা এখানে বাঘ সিংহ জলহস্তী নানান পশু পাখি কুমির সাপ প্রভৃতি দেখার জিনিস আছে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসা যাওয়া করে দেখতে আসে এবং এখান থেকে অনেক কিছু শিক্ষাও আমরা পেয়ে থাকি আমার খুব ভালো লাগে আলিপুর চিড়িয়াখানা আমার সব থেকে প্রিয় জায়গা